আমার কাছে একটা লেদারের জ্যাকেট আছে যেটার কোয়ালিটিতে মোটামুটি কিন্তু ওটাতে অতটা ঠান্ডা রোধ করে না মোটামুটি ভালোই কিন্তু আমার কাছে আর একটা হুডি আছে যেটা দেখতেও খুব সুন্দর লেদার জ্যাকেটটার তুলনায় তো খুবই সুন্দর আর এই হুডিটা শরীরটাকে গরমও রাখে ভালো লেদার জ্যাকেটটা রেখে দিলে লেদারটাতে কয়েকটা কাট চলে আসে কাটা কাটা দাগ আবার কেমন জানি রঙটা মরে মরে যায় রঙটা আবছা হয়ে আসে লেদার জ্যাকেটের চেনগুলো দীর্ঘ দিন না ইউজ করলে আবার খারাপ হয়ে যায়